রোগ প্রতিরোধ করার জন্য বা সুস্ত থাকার জন্য যে সমস্ত পথগুলো অবলম্বন করতে হবে সেটা তার মধ্যে অন্যতম হলো নিজেকে সুস্থ রাখতে বা নিজেকে ঠিক রাখতে অবশ্যই রোজ হাঁটা দরকার বা ব্যায়াম করা দরকার মনের মধ্যে কোনো রকম চিন্তা ভাবনা রাখলে হবে না নিজেকে সব সময় অন্য অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে এবং অবশ্যই ভালো প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তার মধ্যে যেমন দুধ বা মাছ মাংস এগুলো খেতে হবে মাছ মাংস অবশ্যই খাওয়া দরকার কিন্তু তার মদ্যে তৈলাক্ত মাছ বা বেশি চর্বি জাতীয় মাংস এগুলো খেলে হবে না তাহলে এগুলো স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভীষণই ক্ষতিকর এবং যেটা করতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে সকালে উঠে হাঁটা বা কিছু সময় ব্যায়াম করা এগুলো অবশ্যই প্রতিটা মানুষের করা উচিত তাহলে আমি মনে করি সুস্থ রাখতে মানুষের যেটা দরকার এগুলো অবশ্যই এবং প্রতিনিয়ত সবুজ জাতীয় সবজি যেমন শাক বিভিন্ন ধরনের শাক যেমন লাল শাক কলমি শাক বা বিভিন্ন সবজি অন্য অন্য যেমন ঝিঙে পটল মূলো এই যে যে সমস্ত সবজি আছে এগুলো অবশ্যই খাওয়া উচিত কিন্তু তেলের পরিমাণ অবশ্যই কম দেওয়া উচিত কেননা এখন বর্তমান যুগে যা ভেজাল হয়েছে সেটা মানুষের পক্কে যাই খাক না কেন তাতে সার তেল বীজ এগুলো ভীষণভাবেই দেওয়া তো যদি মানুষের বিশেষ করে আমাদের গ্রামের দিকে মানুষ বাড়িতেই সব রকম সবজি বা অন্য অন্য জিনিস যে সমস্ত ফলমূল এগুলো বাড়িতেই চাষ করে খাওয়া উচিত এবং অবশ্যই এতে সারের পরিমাণটা একদম কম দেওয়া উচিত কিন্তু অনেকে কী হয় যদি কোনো গাছে পোকা মাকড় বা ফল বা ফুলে যদি এরকম সবজিতে পোকা যাতে না লাগে তার জন্য কিছুটা সার তেল বীজ ব্যবহার করে তো আমরা সব সময় চেষ্টা করবো যে শুধু আমি কেন আমার মতো প্রত্যেকটা মানুষেরই চেষ্টা করা দরকার যাতে কোনো রকম সার তেল বীজ এগুলো মানে এই জাতীয় কোনো খাবার না খেয়ে অর্গানিক যে সমস্ত খাবার আছে সেগুলো খাওয়া উচিত এবং নিয়ম করে ডিম বা দুধ এগুলো সুষম খাদ্য এগুলো অবশ্যই মানুষের খাওয়া উচিত তো রোগ প্রতিরোধ করার জন্য ব্যায়াম হাঁটা এবং ভালো খাওয়া এবং চিন্তা অবশ্যই চিন্তা যদি মানুষ করে তাহলে সে যতোই ভালো খাক বা ভালোভাবে ব্যায়াম করুক সেটা কখনো রোগ প্রতিরোধ করতে পারে না তো অবশ্যই চিন্তা মুক্ত হতে হবে এবং নিজেকে চিন্তা মুক্ত করতে যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখলে আর কখনো মানুষের এই রকম চিন্তা থাকবে না এবং সে অসুস্থ হবে না